রান্না করার জন্য আমার প্রিয় ধরনের রান্না হল চিকেন কষা যেটা আমি খুব ভালো বানাতেও পারি এবং আমার বাড়িতে সবাই সেটা খেতেও খুব পছন্দ করে এবং খুব তাড়াতাড়ি এবং সহজে আমার ওটা হয়ে যায় কারণ না চিকেনটা রান্না করতে আমার বেশিক্ষণ সময় লাগে না কোথাও আমি যদি যাই বা তাড়াতাড়ি আমার সময় থাকে ছেলেকে নিয়ে কোথাও যেতে হয় তখন কিন্তু আমি তাড়াতাড়ি করে ওই চিকেন কষাটাই রান্না করি আর এবং একটু সাদা ভাত যেমন চিকেনটা যেমন রান্না করাটা খুবই সহজ কারণ আমি একটু ভালো করে চিকেনটাকে ধুয়ে নিলাম ধুয়ে একটু কেটে নুন তেল হলুদ মাখিয়ে তারপরে একটু পেঁয়াজ আদা রসুন কে বেঁটে তেলের উপরে পেঁয়াজ আদা রসুন এবং জিরা গুঁড়া লঙ্কা গুঁড়া ধনে ধনে গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষে একটি আলু কি একটি কি দুটি আলুকে কেটে ভালো করে দিয়ে ধুয়ে আমি কষিয়ে নিই এর ফলে চিকেন রান্না করাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় যার জন্য আমি বেশিরভাগ সময় চিকেনই রান্না করি